রান্নার ক্ষেত্রে আমার জীবনে একটাই দুর্ঘটনা ঘটেছিলো এই দুর্ঘটনাটা ঘটেছিলো খুব ভয়ঙ্করভাবেই আমি একটা অনুষ্ঠান বাড়িতে রান্না করছিলাম দুশো দু থেকে আড়াইশো লোকের মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছিলাম এমত অবস্থায় রান্নার যে উনুন সেই উনুন থেকে আগুনের শিখাটা গ্যাস সিলিন্ডারকে চলে গেছিলো এবং গ্যাস সিলিন্ডারটা বার্স্ট হয়ে গেছিল আমি কোনোক্রমে বেঁচে গিয়েছিলাম এবং সঙ্গে সঙ্গে ওই গ্যাস সিলিন্ডার বার্স্ট হওয়ার সাথে সাথে ওইখানে যে চট বা মাটির বালি ছিল এগুলো দিয়ে ওটাকে নিভিয়ে দিতে পেরে সক্ষম হয়েছিলাম কিন্তু বেশ কিছুটা ক্ষতি হয়েছিলো আমার হাতের ডান হাতের বেশ কিছুটা অংশ ঝলসে গিয়েছিলো পরবর্তীকালে ফোসকা হয়ে গিয়েছিলো উপযুক্ত চিকিৎসার মাধ্যমে সেটা ভালো হয়ে গিয়েছিল রান্নার ক্ষেত্রে তাই এই আগুনের দিকটা আমাদেরকে খুব গুরুত্ব সহকারে দেখতে হয়